হ্যাঁ পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় আমরা পশ্চিমবঙ্গের যে ভাষা আছে বাংলা ভাষাতে প্রধান ভাষা আমাদের ভাষা যে তার পাশাপাশি হিন্দি আছে ইংরেজি আছে অনেকে অনেক ধরনের ভাষায় কথা বলে আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা এবং যেসব সাধুরা আছে তারা সংস্কৃততেও কথা বলে এটা আমাদের প্রধান ভাষা আর যেভাবে বাংলা ভাষা অন্যান্য ভাষার দ্বারা প্রভাবিত হয়েছে যেমন বাংলা ভাষা বাংলাদেশের দাপ্তরিক জাতীয় এবং সর্বাধিক কথ্য ভাষা বাংলাদেশিরা তাদের প্রথম ভাষা হিসেবে বাংলা ভাষা ব্যবহার করে বাংলা ভাষা হলো জাতীয় যা ভারতের দ্বিতীয় সর্বাধিক ভাষা বাংলা ভাষা পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসাম রাজ্যের সরকারি ভাষা সংস্কৃত থেকে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় যোগ করা হয় তাদের উচ্চারণ অন্যান্য ভা বাংলা ভা বাংলা রীতি মেনে পরিবর্তিত হলেও সংস্কৃত বানান অপরিবর্তিত রাখা হয় বাংলা ভাষার শাখা প্রশাখার বিস্তার লাভ করে তৈরি হয় বাংলা ভাষার যে সব ভাষাগুলো আছে বাংলা ভাষার শাখা প্রশাখা বিস্তার লাভ করে করে তৈরি হয় আরও নতুন নতুন ভাষা ব্রাহ্মীলিপির পরবর্তীতে পরিবর্তিত রূপ হিসেবে বাংলা ভাষার বর্ণমালার উদ্ভব হয়েছে বলে মনে করা হয়